আমি আমার পরিবারেদের নিয়ে একজায়গায় ঘুরতে গিয়েছিলাম এবং সেখানে সারাদিন ঘোরার পর সন্ধ্যের সময় আমি এক রেস্তোরাঁতে খেয়ে খাবার খেতে গেছিলাম এবং যেহেতু আমাদের বাড়ির এর পরিবারের সকলদের মধ্যে বয়সে কিছু জন রয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসা করলাম কী খাবার খাবে তখন তারা বললো এখানে প্রচুর খাবার রিচ হয় এইকারনে এখানে কম তেল কম চিনি নুন ছাড়া কোনো কম মশলাপাতি যেই সমস্ত খাবার হয় সেটাই তারা বললো এবং আমি এসে তাদের কাছে সেরকম মতো শুনে আমি রেস্তোরাঁর রাঁন্নীদের রাঁধুনিদের সেরকম বললাম যে কম সমস্ত মশলা হালকা কম করে দেওয়ায় যেমন যা কিছু হয় সেটা বললাম সেটা অর্ডার করলাম এবং আমার পরিবারের প্রত্যেকের কাছে সেই মত নিয়েই রাঁধুনিদেরকে বললাম